হ্যাঁ আমার একটি প্রিয় বই হচ্ছে তার নাম হচ্ছে আরণ্যক যা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং এই বইটা বেশিভাবে আমাকে আকর্ষণ করে কেননা বিভূতিভূষণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন অরণ্য প্রেমিক ছিলেন এবং বইটা সমগ্র সত্য ঘটনা এবং তিনি বীরভূমের একটি অংশে বসবাস করতেন ইজারার কাজ নিয়ে তিনিও ওই অঞ্চলে বসবাস করেন এবং ওখান থেকে তিনি লেখা শুরু করেন এবং অরণ্য এবং প্রকৃতি নিয়ে তিনি বিভিন্ন ধরনের বই লিখেছেন তার মধ্যে আরণ্যক বইটা আমাকে বিশেষভাবে আকর্ষণ করে কেননা আরণ্যক বইয়েতে যেমন অরণ্য সম্বন্ধেও আছে তেমনি অরণ্যের বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের মানুষদের তাদের চরিত্র এবং গুণাগুণ এবং তাদের ভাষা তাদের কথা লিপি বিভিন্নভাবে এই বইটার মধ্যে প্রচলিত রয়েছে যা আমাকে বিশেষভাবে আকর্ষণ করে